শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কলেজে যেতে বেশি পছন্দ করে এবং কলেজের পড়ার শেষে তারা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নেয় কলেজে তারা কলা বিভাগ বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে যার যেমন শিক্ষাগত যোগ্যতা সে সেই স্থানে পড়াশোনা করে এরপর এই পড়াশোনা শেষে নার্সিং কোর্স আইআইটি কোর্স কৃষি প্রকৌশল কেউ কেউ মেডিকেল বিভাগ কেউ বা এবারে মাস্টার হওয়ার জন্য বিএড এমএড এই ধরনের নির্দিষ্ট কোর্স করে থাকে কেননা পড়াশোনার তো একটা ভাগ হয় না বা উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে পরীক্ষার মান তো একই রকম নয় নানা ধরনের পরীক্ষা হয় তাই নানা ধরনের পরীক্ষা দিতে গেলে নানা ধরনের কোর্স করতে হয় এবং নানা রকম পরীক্ষার সম্মুখীন হতে হয় এইভাবে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কলেজ থেকে পড়ে নানান কোর্স করে তারপর পড়া চাকরির জন্য ছোটাছুটি করে তো যদি একই লাইনে পড়ে কাজ হয় বা চাকরি হয় তাহলে ভালো না হলে তারা নানা রকম বেসরকারি প্রতিষ্ঠানে কম্পানিতে যোগাযোগ করে যাতে নিজেদের রোজগার টুকু খেতে করে খেতে পারে এটাই হলো শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য নানান রকম কৌশল অবলম্বন করে